বর্তমান পরিস্থিতিতে মানুষকে কিছু না কিছু করতেই হবে তারজন্য আমি একটা পরিকল্পনা করেছিলাম যে আমি একটা কিছু ব্যবসা করব আমি একটা জলের ব্যবসাই প্রথমে শুরু করেছিলাম কিন্তু সেটা আমি কিভাবে করব সেটা আমি কিছু বুঝতে পারছিলাম না তারজন্য ব্যবসাটা শুরু করতে গেলে আমাকে মানুষের মধ্যে সেটা প্রচার করতে হবে মানুষজনকে সেটা জানাতে হবে তবেই তো সেটা আমার চলবে যখন আমি ব্যবসাটা আরম্ভ করলাম প্রথমে আমি পোস্টার টাঙিয়ে ছিলাম কিন্তু তার কিছু আমি ফল পাইনি তারপর আমি বিজ্ঞাপন দিয়েছিলাম টিভির মাধ্যমে কিন্তু তাতেও আমি সেরকম কিছু একটা কোন প্রভাব পায়নি তারপর আমি হতাশ হয়ে পড়েছিলাম তখন আমার বন্ধু বান্ধবরা বললো যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা তাড়াতাড়ি মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে তখন আমি সোশ্যাল মিডিয়ায় এটা যখনই দিলাম তখন এটা মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো আমার ব্যবসাটারও অনেক উন্নতি হল এটা আমার কাছে তখন সব থেকে সৃজনশীল বা প্রভাবশালী বলেই তখন মনে হয়েছিলো তাতে আমার আর্থিক অবস্থারও উন্নত হয়েছিলো আর তাড়াতাড়ি মানুষের মধ্যে এটা আবার ছড়িয়েও পড়েছিলো